আমি সাধারণত বাংলা ভাষায় খবর দেখি আমার এলাকার স্থানীয় ভাষার জন্য কোনো সংবাদ মাধ্যম নেই আমার জানা নেই কিন্তু সংবাদ কিন্তু বিভিন্ন ভাষাভাষীর মানুষ যেহেতু সংবাদ দেখে থাকে হয়তো তদের ভাষার জন্য কোনো চ্যানেলেরই ওই ওই মাধ্যম ওই সংবাদ মাধ্যমেরই অন্য কোনো চ্যানেলে ওই বিশেষ ভাষার উপর তাদের অন্য চ্যানেল হয়তো আছে